ছোটো থেকে আমরা গ্রামে মানুষ তাই আমাদের থেকে ভালোভাবে কেউ জলের অভাবের কথা জানবে না আমাদের গ্রামে গ্রীষ্মকাল আসলেই চারিদিকে জল শুকিয়ে যায় ছোটো ছোটো পুকুর ছোটো ছোটো জলাশয় খাল এমন কি ছোটো খাটো নদীগুলোতেও জল শুকিয়ে যায় আবার সবার বাড়িতে যে ছোটো ছোটো কলগুলো থাকে সেগুলে জলের লেয়ারও অনেকটাই নিচে চলে যায় যার ফলে জল ব্যবহার করা তো দূরেরই কথা জল পাওয়াই যায় না সরকারের সাহায্যে আমাদের সবার বাড়িতে টাইম কল আসলেও টাইম কলের জল ব্যবহারের অযোগ্য কারণ টাইম কলের পাইপের মধ্যে শ্যাতলা জন্মায় সেই শ্যাতলাগুলো কল থেকে আসে আবার টাইম কলের জলের গন্ধ আসে তাই জলটা সব কাজে ব্যবহার করা যায় না সে জলগুলো দিয়ে টুকটাক জামা কাপড় কাচলেও অন্য কাজগুলো করা যায় না যেমন জলগুলোকে পান করা যায় না আবার চারিদিকের যে ধান ক্ষেতগুলো সেখানে জলের অভাবের জন্য স্যালো বা সাব মারসালগুলো যেগুলো বসানো হয় অতিরিক্ত জল নেওয়ার জন্য ওই বড়ো ধরনের কলগুলো বসানো হয় সেই কলগুলো আরও বেশি বেশি জল নেয় তাই গ্রামবাংলায় যে ছোটো খাটো কল সেগুলোতে আর জল আসে না আমরা চাই যে সরকার আমাদের চারিদিকে এই টাইম কলের ব্যবস্থাটা আরও ভালো করে তৈরি করে উঠুক এবং চারিদিকে যে বড়ো বড়ো হাউস বা শ্যালোগুলো তৈরি তৈরি করা হোক যাতে আমাদের জলের অসুবিধা না হয়